আমি কিছুদিন আগে দার্জিলিং ঘুরতে গেছিলাম সেখানে অনেক পাহাড় অনেক চা বাগান পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা সরু সরু রাস্তা ও ঝর্ণা পাহাড়ের মো পাহাড় কেটে কেটে ছোটো ছোটো বাড়ি ঘর তৈরি করা সুন্দর চা বাগান চা বাগানে ভর্তি সেখানে গিয়ে অনেক ঘুরে ভালো লেগেছে অনেক অনেক কিছু দেখতে পেরেছি নতুন কিছু দেখতে পেয়েছি নতুনভাবে ঘুরতে পেরেছি পাহাড় পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে হাঁটা বা পাহাড়ের মধ্যে গিয়ে ঘোরা সেগুলো অনুভব করতে পেরেছি আরও অনেক কিছু দেখেছি যেমন টয় ট্রেন দার্জিলিংয়ের ওইখানে গিয়ে আরও সবাই একসঙ্গে ঘুরতে গিয়ে যেভাবে মজা করা যেভাবে ঘোরা যেভাবে সব কিছু এই করা পাহাড়টাকে উপভোগ করা পাহাড়ের মধ্যে দিয়ে যে ট্রেনগুলো দেখতেও খুব ভালো লাগে ঝর্ণা দেখতে ভালো লাগে কুয়াশা মেঘের মেঘ মেঘও দেখা যায় পাহাড়ের অনেক উপরে গেলে মেঘও দেখা যায় সেগুলো অনেক ভালো লাগা অনেক কিছু উপভোগ করা অনেক কিছুই নতুন কিছু উপভোগ করা এগুলো খুবই ভালো লেগেছে